হ্যাঁ আমরা ইতিহাস অনেক পড়েছি ছোটোবেলায় অনেক পড়েছি অনেক শিখেছি যেমন আমাদের ইস্কুলে আন্টিরা অনেক কিছুই বলতো অনেক কিছুই আমরা শিখেছি তাদের কাছ থেকে আর ইতিহাস বই পড়েও আমরা অনেক কিছুই শিখেছি বিভিন্ন দা বিশ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যেসব রাজা আছে তাদের কথা শুনেছি বিভিন্ন দেশের যেসব জায়গা আছে কে কবে প্রতিষ্ঠিত করেছিলো এগুলোও পড়েছিলাম আর যে সবগুলো আছে এই এই রাজা এই করেছিলেন ওই রাজা ওই করেছিলেন আমাদের খুব ভালোভাবে অতোটা মনে নেই এবং আমরা বলতে চাই যে যেমন অশোক অশোক ছিলেন আমাদের সম্রাট অশোক ছিলেন বিভিন্ন ধর্ম ধর্মনীতিতে উনি শ্রেষ্ঠ ছিলেন উনি ধর্মটা খুবই বিশ্বাস করতেন আমার এটা মনে হয় যে উনি ধর্মর প্রতি অনেকটাই অনেকটাই আগ্রহী ছিলেন আর যেমন ছিলেন শাহজাহান শাহজাহান তো ছিলেন আমাদের ইতিহাসের একটা কবিতা আমাদের শিখিয়ে দিয়েছিলো আমাদের ম্যাডামরা যেমন বলেছিলেন ওই সো বাবার হইলো আবার জ্বর সারিলো ঔষধে আমাদের এটা শিখিয়ে দিয়েছিলেন যে বাবার মানে বাবর হইলো মানে হুমায়ূন জ্বর মানে জাহাঙ্গীর সারিলো মানে শাহজাহান ও ঔষধ মানে ও ঔরঙ্গজেব এরকম অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়েছিলো আর এ এর মধ্যে শাহজাহান শাহজানের অনেক কিছুই আমরা দেখেছি যেমন দিল্লিতে আছে তাজমহল আছে আর ইনি সম্রাট শাহজাহান ইনি যেমন এ করেছিলেন তাজমহল বানিয়েছিলেন এবং বিভিন্ন দেশেতে অনেক কিছু বানিয়েছিলেন কতো রাজ্য কতো কিছু বানিয়েছিলেন এটা আমাদের মমতাজের মমতাজের জন্য উনি তাজমহল করেছিলেন সেটা আছে আমাদের এখনো আছে বিভিন্ন দেশের রাজা বা অন্যান্য দেশ থেকে সবাই দেখতে আসে দেখে খুবই ভালো লাগে আর যে সো যেটা হয়েছিলো সম্রাট শাহজাহানের মোগল সম্রাজ্যের সম্রাট শাহজাহানই পতন ঘটিয়েছিলেন আমি এটুকুই বলতে চাই